হ্যালো হ্যাঁ আমি ফুচকা বলতে মোড়ের মাথায় আমার দোকান আছে আপনি কি আসছেন নাকি ফুচকা খেতে হ্যাঁ দোকান খোলাই আছে দোকানে কোনো অসুবিধা নেই দোকান খোলাই আছে না চাপ নেই আমনারা কতজন আসবেন যে একবারে মানে চাপ থাকলেও আমি একসাথে আট দশজনকে খাওয়াতে পারি হ্যাঁ দশ টাকায় ছটা ফুচকা হ্যাঁ দশ টাকায় ছটা ফুচকা যদি আপনি একশোটা ফুচকা খান সবাই মিলে হ্যাঁ তাহলে কিছু আমি আপনাকে হয়তো যা দিতে পারি তাছাড়া এরকম আর কি এরকম ব্যাপার আছে না না এখন ছটা আলুর দাম বেড়ে গেছে সব তো সব কিছুর দাম বেড়ে গেছে ফুচকার ময়দার দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এখানে তো ফুচকা আমাদের বাড়াতেই হবে আলুর দাম বাড়েনি আপনি তাহলে বোধহয় পৃথিবীর বাইরে থাকেন হ্যাঁ সে যা পারে হোক ফুচকা আমাদের পার পিস দশ টাকায় ছটা ফুচকা আপনাকে বলেই দিলাম কারণ আপনারা ছজন আটজন আসবেন যখন আমাকে সেরকম একটা প্রস্তুতি নিতে হবে ফুচকার মশলাটা রেডি করতে হবে সবকিছু বেশি করেই আমাকে নিয়ে যেতে হবে কারণ আমার এমনিতেই কাস্টমার ওখানটা আমার ভালোই হয় তা বাদেও আবার ছ আটজন কাস্টমার মানে কম করে তো আপনারা পনেরো কুড়িটা করে খাবেনই আর পার্সেল নিয়ে যাবেন নাকি হ্যাঁ তাহলে কম করে হ্যাঁ তাহলে ঠিক আছে আমি মোটামুটি আপনারা চলে আসুন প্রথমটাই পাঁচটার সময় দোকানটা খুলি আপনারা পাঁচটার দিকেই চলে আসুন আপনাদেরকে একদম ভালো মানে ফ্রেশ জিনিসটা খাইয়ে দেব হ্যাঁ আর হচ্ছে আসার সময় একটু জল নিয়ে আসবেন কারণ আমরা খাওয়ার জল দিই না আমাদের ঐ জল এমনি হাত টাত ধোয়ার জল দিই কিন্তু খাওয়ার জল আমরা দিই না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেখে দিন আসুন তাহলে